হুম হুম বলুন হ্যাঁ হ্যাঁ স্যার বলুন হুম হুম আপনি কেমন আছেন হ্যাঁ স্যার হ্যাঁ বলুন আপনাদের হুম হ্যাঁ বলুন

হ্যাঁ হ্যাঁ বলুন

হ্যাঁ হ্যাঁ ঠিক আসে যদি

অবশ্যই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে স্যার অবশ্যই হ্যাঁ হ্যাঁ কেননা আশ আমাদের আশেপাশে তো ওই সব দূরের থেকে আনি আমরা এখন দেখা যাচ্ছে না তবে যদিও দেখা যায় দেখতে পাই আপনারা অবশ্যই বলবেন যে আমার কাছে ফোন করবেন আপনি নেবেন আপনার কাছে দিয়ে আসবো এখন তো এই সময় দেখা যাচ্ছে না না ঠিক আছে ঠিক আছে হুম হুম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রাখ